হ্যাঁ বলুন কিন্তু ম্যাডাম এখন তো আমাদের শোরুমে কাশ্মীরি সাল এই সময় অ্যাভেলেবেল নেই বাচ্ছাদের হুডি পাওয়া যাবে জ্যাকেট পাওয়া যাবে কিন্তু এর মধ্যে কাশ্মীরি সালটা হবে না কিন্তু আপনি যদি চান অর্ডার করতে পারেন ঠিক আছে আমি অর্ডার করে দেবো কিন্তু এর জন্য আমায় কিছু অ্যাডভান্স আপনাকে দিতে হবে কাশ্মীরি সালটা একটু দামি তো ঠিক আছে ঠিক আছে আপনি আমাকে অ্যাডভান্স করুন হ্যাঁ অন্য কিছু তো আছে আপনি যেরকম স্টোল আছে আপনাদের মেয়েদের জন্য ভালো ভালো সোয়েটার টুপি নতুন নতুন সব মডেল উঠেছে এগুলো তো আছে কিন্তু ওই সালটা এখনো আনা হয় নি কাশ্মীরি সাল ছাড়া এমনি অন্য সাল আছে সেগুলো আপনি এসে একবার আমার শোরুমে দেখতে পারেন আচ্ছা ধন্যবাদ